আমি যেহেতু শহরে থাকি তো আমার উম আমি যখন গ্রামে যাই তখন আমি উম আমার মনে হয়েছে প্রাণীদের যত্ন নেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো প্রাণীদের সুন্দর করে দেখাশুনো করা তাদের সময় মতো খেতে দেওয়া মানে ভালো ভালো মানে সুন্দর ঘাস টাস পরি সুন্দর পরি পরিচ্ছন্ন করে তাদের জল জল খেতে দেওয়া তাদের সুস্থ রাখা এগুলো মনে হয়েছে তাদেরকে তাদের কোনো যেন তাদের জন্য কোনো অসুবিধা না হয় সব সমময় সুস্থ রাখা আমার আমার বাড়ির বড়োদের কাছ থেকে ঘরোয়া পদ্ধতিতে শুনেছি যে কোনো পশু পশুদের সময় মতো খেতে দেওয়া তাদের সুস্থ রাখার কোনো অসুস্থ হলেই ডাক্তার দেখানো আমার এগুলোই বড়োদের কাছ থেকে পরামর্শ নিয়েছি